পশ্চিমবঙ্গে প্রচলিত বিভিন্ন ধরনের ধর্ম পরিবেশগত স্থায়িত্ব ও সংরক্ষণের বিষয়টিকে খুব ভালোভাবেই মোকাবিলা করে তারা পরিবেশ বান্ধব চর্চা সংরক্ষণে উদ্যোগ পরিবেশগত ন্যায় বিচার এই সমস্ত সংস্থাগুলো বা অন্যান্য যে সমস্ত ধর্মগুলো রয়েছে তারা তাদের নিজস্ব ধর্মের আচারের আচার আচরণের পর পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রেও খুব ভালোভাবে নজর দেয় যেমন তারা প্রতিমা বিসর্জনের পর তারা সেই ঘাটেতে যে সমস্ত ফুলগুলি পড়ে থাকে পরদিন আসে সেইগুলি ভালোভাবে পরিষ্কার করে দেয় এবং প্রতিমাটি যখন নদীর জলে বা পুকুরের জলে পুরোপুরিভাবে গলে যায় তখন স অবশিষ্ট থাকা কাঠ বা খড়ের টুকরোগুলি তারা জল থেকে তুলে নেয় এর ফলে জলদূষণের থেকেও অনেকটা পরিমাণই রেহাই পায় এছাড়া বিভিন্ন বাজি ফাটানোর থেকেও তারা নিষিদ্ধ করে রেখেছে কোনো আচার আচরণে যদি আমরা অতিরিক্ত পরিমাণ বাজি ফাটাই সেইক্ষেত্রে সেই বাজির ধোঁয়া গিয়ে ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরপরে সাধারণ মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নানা ধরনের ধার্মিক আচার আচরণে তারা অনেকটাই কম পরিমাণ বোম ফাটাবে এবং ছট পুজোতে যে সমস্ত ব্যক্তিরা তাদের অবশিষ্ট ফুল বা অন্যান্য সমস্ত কিছু গঙ্গার জলে বা সুম বা নদীর জলে ফেলে দেয় সেইগুলোকে একটা সংস্থা রয়েছে তারা সমস্ত কিছু ওই ফুল বা অবশিষ্ট যে সমস্ত ডাব নারকেল সমস্ত কিছু জল থেকে তুলে সেইগুলো তারপর তার স্থান সেইগুলোকে অন্যস্থানে বা পর্যাপ্ত পরিমাণ স্থানে নিয়ে গিয়ে সেইগুলোকে ফেলে দেয়